আমাদের শরীরের শক্তি বাড়াতে নানা ধরনের যোগব্যায়াম বা যোগাসন আমাদের খুব শরীরের উপকারের কাজে লাগে আমরা আমাদের শরীরে বা মনের একাগ্রতার জন্য নানা ধরনের আসন করি এবং শক্তিও তাতে হয় মনের একাগ্রতা থাকলে তবেই শক্তি উৎপন্ন হয় সেই কারণেই আমি প্রতিদিন সকালবেলায় যোগব্যায়াম করি সকালবেলা হাঁটা এটা শরীরের জন্য খুব আরামদায়ক এটা শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে ও এমনিতে ওই কারণেই মানুষের মন সচল থাকে আর নিয়মিত আমি পদ্মাসন করি পদ্মাসন শিরদাঁড়া সোজা রাখে কোমরের কষ্ট দূর করে এই সমস্ত আসনগুলি খুব ভালো লাগে আর তাছাড়া যদি ঊর্ধ্বাসনও করা হয় সেটাও শরীরের খুব কাজে লাগে ঊর্ধ্বাসন শরীরকে শক্ত রাখতে সাহায্য করে